আমি কেনা বই পড়তেই বেশি ভালোবাসি যদিও এখন এই ইন্টারনেটের যুগে বই ফোনেই আমরা অনেকে পেয়ে যাই তবুও আমার মনে হয় কেনা বই কিনে পড়াই ভালো তাতে তাতে যেমন লেখকদের বইয়ের বিক্রি বাড়ে এবং লেখকরা লেখার জন্য উৎসাহও পান এবং আমার মনে হয় তাতে ফোনের থেকে বা এই যে ইলেকট্রনিক্স বই পড়ার থেকে হাতের কাছে যে আমরা বই পাচ্ছি সে বই পড়াই ভালো কারণ তাতে চোখের উপর চাপও কম পড়ে শরীরও সুস্থ থাকে আমি অডিও বুক সেভাবে শুনিনি তবে ইচ্ছা আছে শোনার